হ্যাঁ ডাক্তারবাবু বলছেন হ্যাঁ বলছি আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি তবে মাঝে মধ্যে না খুব মাথার যন্ত্রণা করেন বুঝতে পারছেন তো রাতের বেলাটায় একটু বেশি করে মানে অনেক অতিরিক্ত কাজের প্রেশার নিয়ে নিলে হয় আর কি সারা দিন অতটা বুঝতে পারিনা কিন্তু রাতের বেলাটায় একটু বেশিই চাপ মনে হয় আপনি যেই থেরাপিগুলো দিয়েছেন সেগুলো করছি কিন্তু তার পরেও যেন মনে হচ্ছে মাথার উপরে বোঝা হয়ে রয়ে গেছে কিছু একটা হ্যাঁ তবে আমার একটা ওষুধ শেষ হয়ে গেছে ওটা কি নিতে হবে কি কোনওভাবেই বন্ধ করা যাবে না কিন্তু না আমি তো আমার তো আগের থেকে মানসিক অবস্থা ভালো আছে তা আমি যদি ওষুধটা বন্ধ করি কোনও খুব অসুবিধা হবে কি

আর বলছি আপনাদের কাছে কি চেক আপের জন্য আর যেতে হবে মানে বলুন আপনি আচ্ছা তা আপনি কবে থাকছেন আচ্ছা তাহলে আমি সামনের শুক্রবার দিন যাই সকালের দিকে যাচ্ছি আমি তার আগের দিন আপনাকে কল করে নেব আমি গেলে শুক্রবার দিন সকালের দিকে যাব ওই দশটা নাগাদ ও আর আমার ওষুদ তো আপনি তিনটে দিয়েছিলেন তিনটের মধ্যে একটা শেষ হয়ে গেছে দুটো আছে তাহলে ওই দুটো আমি তত দিন কন্টিনিউ করে নিচ্ছি হ্যাঁ তাহলে আমি সামনের শুক্রবার দিন যাব আর আমার হালে মাথার আর কোনও টেস্ট করানো বাকি আছে আপনার না আমি বুঝতে পারছি আমি যদি এরকম প্রেশার নিতে থাকি আমি সত্যি এক দিন পাগল হয়ে যাব আমি চিন্তা ভাবনা খুব একটা করি না কিন্তু ওই চলে আসে আর কি

আচ্ছা আচ্ছা আপনি একটা কিছু সাজেস্ট করুন যেটাতে আমার মানসিক ব্যবধানটা ভালো থাকে কাজ কম্ম না করলে কি আর চলে বলুন আপনি আপনি কাজ করতে বারণ করছেন আচ্ছা ঠিক আছে আপনার কথা রাখার চেষ্টা করব আর আমি শুক্রবার দিন তাহলে যাচ্ছি আপনার কাছে ঠিক আছে রাখছি তাহলে